হ্যাঁ আমি একটি নির্দিষ্ট জায়গায় সার্ফিং করার জন্য বিশেষভাবে ভ্রমণ করেছি সেটি হল কাশ্মীরের গুলমহরে আমি এখানে সার্ফিং করতে গেছিলাম ডিসেম্বর মাসে সেই টাইমটাতে খুব বরফ পড়ছিলো আমি আমার নিজস্ব আনন্দ অনুভূতি করার জন্য এই সার্ফিংটি করতে গেছিলাম এবং এই সার্ফিংটি করে আমার খুব আনন্দ হয়েছিলো